আজ আমি হোটেল ভবানী থেকে বনকাটি গ্রামে দশ প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম কিন্তু খাবারটি থেকে এখন প্রচুর বাজে গন্ধ বেরোচ্ছে তাই আমি এখন আমার টাকা ফেরত চাই না হলে খাবার বদলে নিতে চাই